আপনার সবচেয়ে আঁকার সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটি কি আমি যখন ছোটোবেলায় ছবি আঁকতাম তখন ছবি আঁকা আমার কাছ খুবই কঠিন বলে মনে হত তারপর যখন একটা শিক্ষকের কাছে আমি ভর্তি হই আঁকার দিক আঁকার জন্য তখন তখন সবাইয়ের সাথে চ্যালেঞ্জ বন্ধুবান্ধবের সাথে চ্যালেঞ্জ কে ভালো করতে পারে সেইটি চ্যালেঞ্জিং করতে করতেই আমি বুঝতে পারি আঁকাটি খুবই সড়গড় হয়েছে ভালো করে করতে পারি তখনই আমি বুঝতে পারি আঁকাটা খুবই সোজা সহজ এটি কোন কোন জিনিস আঁকা কঠিন আমার কাছে জিনিস আঁকা কঠিন বলতে মনে হয় দুর্গা ঠাকুর এবং রাধাকৃষ্ণ ঠাকুর এগুলো কঠিন বলে মনে হয় আমি আমি এগুলি তাও কঠিনগুলোকে সহজ করে তুলেছিলাম এই কঠিনগুলোকে পেরে উঠেছিলাম সেগুলি একমাত্র উপায় হল এক শিক্ষক নেওয়ার ফলে এবং দুই অনলাইনের মাধ্যমে আমি অনলাইন দেখেও কিছু শিক্ষা গ্রহণ করেছিলাম এবং কঠিনগুলো যেগুলো আমার কাছে মনে হয়েছিল অসম্ভব ব্যাপার সেগুলোকে সম্ভব করে তুলেছিলাম এবং মাস্টারের মাস্টারের আছে শিক্ষকের শিক্ষক আমাকে যেইভাবে শিখিয়েছিল সেইভাবে শেখার ফলে আমার মনে হয়েছিল যে ও এইগুলো কোনো কঠিনই নয় দুর্গা ঠাকুর আঁকা রাধাকৃষ্ণ ঠাকুর আঁকা কোনো কঠিনই নয় এগুলো খুবই সহজ মনে হয়েছিল স্যার এমনভাবে শিখিয়ে দিয়েছিল এরকম শিক্ষক পাওয়াও ভাগ্যের ব্যাপার